এই কোভিড নাইনটিন মহামারী এক অভাবনীয় এবং ভীষণভাবে প্রতিহত করে সাধারণ জনজীবন আর সেই জনজীবনের মধ্যে ভ্রমণটাও পড়ে সেই ভ্রমণেও ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে ব্যাহত হয়েছে আঘাতপ্রাপ্ত বললে ভুল হবে ব্যাহত হয়েছে গত উনিশে শেষের থেকে কুড়ি একুশ বাইশ এই তিন বছর আমরা সাধারণ ভ্রমণ এবং ঘোরাফেরার ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক ছিলাম তার ফলে সাধারণ কাজকর্ম করতে করার জন্য জীবনযাপন করার জন্য যে ঘোরাফেরা করা দরকার যারা বাইরে কাজ করে তাদের ক্ষেত্রে সব ক্ষেত্রেই অফিসে স্কুলে সব ক্ষেত্রেই ব্যাহত হয়েছে পর্যটনের ক্ষেত্রেও ভীষণভাবে ব্যাহত হয়েছে পর্যটন তো পর্যটন শিল্পটা তো টোটালি মানে সম্পূর্ণরূপে বন্ধ ছিল এই তিন বছর তো কোভিড নাইনটিন আমাদের এক ভয়ংকর অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে শেয়ার করা মানে কষ্ট বাড়ানো এবং প্রার্থনা করা যায় যে কোভিড নাইনটিনের মত ভয়াবহ অবস্থা যেন আগামী দশক আগামী দিনে যেন না আসে